হ্যাঁ আমার জীবনে প্রথমে একটি শুভ ঘটনা মানে আমার ছেলের জন্মদিন হয়েছিল জন্মদিনে হ্যাপি বার্থডে কেক কাটা হয়েছিলো বা ছেলেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো এবং বাচ্চাদেরকে পায়েস বানিয়ে দেওয়া হয়েছিলো অনেক অনেক ছোটো ছোটো বাচ্চাদের নিমন্ত্রণও দিয়েছিলাম বা আত্মীয় স্বজনদের গ্রামবাসী বন্ধু বান্ধবদেরও আমরা নিমন্ত্রণও দিয়েছিলাম ছেলেটার খুব সুন্দর অনেক অনেক খেলনা পুতুল অনেক কিছু আমরা দিয়েছিলাম ছেলেটাকে সবাই মিলে দিয়েছিলো এবং পায়েস খাইয়েছিলো ছেলে হ্যাপি বার্থডে ছেলে সবাইকে কেক কেটে খাইয়েছিলো আনন্দ উৎসব খুব হয়েছিলো আমার মনে হয় এটা আমাদের এই প্রথম একটা ঘটনা তাই ঘটনাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিলো খুব সুন্দর করে আমরা ঘটনাটা শুরু করেছিলাম কারণ প্রথম ঘটনা ছিল আমার ছেলে যেহেতু ছেলেটি ছোটো ছিলো তখনই আমরা প্রথমেই একবারই হ্যাপি বার্থডে করেছিলাম খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিলো হ্যাপি বার্থডে বার্থডেতে সব সবাইকে কেক খাইয়েছিল আমার ছেলে ছোটো বড়ো বন্ধু বান্ধবীদের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলাম এবং কেক নিয়ে সবার গালে গালে দিয়েছিলো মুখে দিয়েছিল সবাই খেয়েছিল এমনকি কেকের যে মাখনটা থাকে সেটাও সবার মুখে মুখে দিয়েছিলো ছেলেটা এবং ছোটো ছোটো বাচ্চাদের গালে গালেও দিয়েছিলো বা খুব খুব আনন্দ উৎসব খুব সুন্দরভাবে কেটেছিলো বেশ আমার ছেলে খুব খুশি হয়েছিলো বা আমরাও প্রথম বাবা মার গালে হয় আমরাও ছেলের গালে খাইয়ে দিই জামাকাপড় জিনিসপত্র খুব সুন্দর করে ঘর সাজানো হয়েছিলো বন্ধু বান্ধবরা এসেছিলো তাদের নিমন্ত্রণ করে তাদের বিরিয়ানি করে খাইয়েছিলাম খুব খুব সুন্দর করে আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছিলো আমার মনে হয় প্রথম আমাদেরই প্রথম শুভ ঘটনা শুরু হয়েছিলো হ্যাপি বার্থডে বা জন্মদিন নিয়ে খুব খুব সুন্দর আমার ছেলে এমনি হ্যাপি বার্থডে খুব পছন্দ করে হ্যাপি বার্থডের কেক খেতে কারোর হ্যাপি বার্থডে হলে ওরও হয়েছিলো কারোর হলেও যেতে পছন্দ করেছি যে মা এখন তো বড়ো হয়ে গেছি মা আমি হ্যাপি বার্থডেতে যাবো কোনো বন্ধু যদি বলে আমার ছেলে কোনোদিন মিস করে না খুব খুব উৎসাহ হ্যাপি বার্থডেতে প্রথম শুরু হয়েছিল জীবনটা এইভাবে যে হ্যাপি বার্থডে দিয়ে বার্থডের কেক কাটা কেক খাওয়া বেলুন দিয়ে ঘাস সাজানো বা নিজের মতো করে খুব ভালো করে সাজানো গোছানো খুব সুন্দর করে হয়েছিল আমার ছেলেকে